আমাদের সাংস্কৃতিক দীপাবলি খুব জাঁকজমকভাবে পালিত হয় দীপাবলির আগের দিন আমাদের চোদ্দো শাক খেতে হয় সেই দিন সন্ধ্যের সন্ধ্যের মাটির তৈরী চোদ্দোটি প্রদীপ জ্বালাতে হয় কারণ সেই দিন ভূত চতুর্দশী হয় ওই দিন আমাদের ন্যাড়াপোড়া বা বুড়ির ঘর পোড়ানো হয় সেই দিন সেই দিন খর শুকনো কলা পাতা নারকেলের পাতা দিয়ে সমস্ত বাচ্চারা বুড়ির ঘর বানায় তারপর আগুন ধরানোর আগে পুজো করা হয় তারপর তাতে আলু ও টমেটো দেওয়া হয় আর আগুন লাগিয়ে দিতে হয় আগুন লিভ নিভলে পুজোর প্রসাদ হিসাবে আলু ও টমেটো পোড়া খাওয়ানো হয় দীপাবলিতে আমরা কালীপুজো করে থাকি সেইখানে দক্ষিণা কালী মায়ের ও শ্যামা কালী মায়ের পুজো হয় সেই দিন সবাই বাড়িতে অমাবস্যার অন্ধকার কাটাতে সবাই প্রদীপ ও মোমবাতি ধরায় বাচ্চারা আতশবাজী ফাটায় খুব মজা করে যারা পুজো করে তারা সব সারা রাত জেগে মায়ের পুজো করে তারপর আশেপাশে মণ্ডপে প্রতিমা দর্শন করতেও যায় পরের দিন দর্শকর্মা দধিকর্মা মাখা দেওয়া হয় দই খই আর চিঁড়ে দিয়ে চিঁড়ে দিয়ে দধিকর্মা বানানো হয় কালী পুজোর এক দিন পর হয় ভাইফোঁটা আমরা বাঙালিরা ভাইদের মঙ্গল কামনায় যমরাজের পুজো করে থাকি যাতে ভাই সুস্থ থাকে ও তার দীর্ঘ আয়ুর কামনা করি